স্যার কেমন আছেন আমি ভালো আছি বলছি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিলো বলছি আমাদের কলেজে না সব বিভাগগুলো নেই যার জন্য ছেলেমেয়েরা শহরে যাচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে যে কমার্সের বিভাগ যে সাইন্সের বিভাগ ওগুলো আমাদের কলেজে থাকলে ছাত্র ছাত্রীরা আর কলকাতায় যাবে না আমাদের এখানে অ্যাডমিসন নেবে এবং কলেজে ছাত্র ছাত্রীও বাড়বে হ্যাঁ হ্যাঁ ও এই সম্পর্কে প্রিন্সিপালের কে কাছে কিছু জানানো প্রয়োজন আমাদেরকে হ্যাঁ এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ও সব দিকে আমাদেরকে নজর রাখতে হবে এছাড়াও ছাত্রছাত্রীরা বলছিলো যে কলেজের যে অ্যাডমিসনের ফিজ ওটা একটু কমালে ভালো হয় আমাদেরকে বলতে হবে প্রিন্সিপালকে যাতে ছাত্র ছাত্রীর সুবিধা হয় না হ্যাঁ আমরা তো ছাত্র ছাত্রীদের কোনটা ভালো কোনটা খারাপ সেদিকে তো নজর রাখবো আমরাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা সবাই এক হয়ে প্রিন্সিপালকে জানাই অ্যাঁ সব কিছু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব কিছু তুলে ধরতে হবে ওই দিন ঠিক আছে